বর্তমানে বিজ্ঞাপন পৌঁছনোর সহজ উপায় হল বর্তমানে লোকেরা প্রায় প্রত্যেকেই খবরের কাগজ পড়েন সেই কাগজের মাধ্যমে ছোট ছোট হ্যান্ডবিল বানিয়ে পেপারের মাধ্যমে লোকের বাড়ি পৌঁছে যায় এছাড়া নানান ফেসটুন চারিদিকে টাঙানো হয় যার মাধ্যমে অনেক কিছু সম্পর্কে মানুষ জানতে পারে ফেসটুনের লেখা নানান বিজ্ঞাপন পড়ে মানুষ অনেক কিছু জানতে পারে বা হচ্ছে তারা খবর সেই ফেসটুন দেখে খবর পেয়ে থাকে এছাড়াও ফোনের মাধ্যমে ফেসবুকে নানান বিজ্ঞাপন দেওয়ার ফলে মানুষ অনেক খবর তাড়াতাড়ি পেয়ে যায় এগুলি খুবই সৃজনশীল এবং প্রভাবশালী হয়